আমার এলাকায় সব ধরনের খেলাধূলাই হয় ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন সব কিছুই হয় এবং যেহেতু আমি সুইমিং বা সাঁতার কাটতে ভালোবাসি সেহেতু আমি সাঁতার প্রতিযোগিতাতেই বেশি অংশগ্রহণ করি ঠিক আছে আমি সাঁতারের প্রতি আসলে প্রচণ্ড ইন্টারেস্টেড সেই জন্য আমি ওই বিষয়েই সব কিছু খবর রাখি আর অন্যান্য ক্রিকেট ফুটবল এবং আর যাবতীয় যা যা খেলা রয়েছে সেই খবর আসলে আমার কাছে ঠিকঠাকভাবে থাকে না